হ্যাঁ আমি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতন কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে সুবিধা যেমন এতে অনেক কিছু যেগুলো আমরা এমনিভাবে করে উঠতে পারি না কিন্তু কিত্তিম বুদ্ধিমত্তার ফলে সেই কাজগুলো খুব সহজভাবেই করা যায় এবং সেটাকে আমরা স্টোর করেও রাখতে পারি এবং এটা ঠিকই যে এর ফলে মানুষের যে সৃজনশীলতার ক্ষমতা কিন্তু অনেকটা হারিয়ে যাচ্ছে কারণ সমস্ত কিছুটা আমরা সেই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই করে ফেলছি এর ফলে যা কিছু সব কিছুই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে আমরাও কোনো কিছু আর ভাবনা চিন্তা করছি না কোনো কিছুকে নিয়ে ভাবছি না কোনো কিছু নিয়ে তার যে বিভিন্ন রকম দিক আছে বিভিন্ন রকম চাওয়া পাওয়ার ব্যাপারগুলো আছে বা কীভাবে এটাকে উন্নত করা যায় সেই সম্পর্কে আমরা কোনো রকম ভাবনা চিন্তা না করার ফলে আমাদের যে সৃজনশীলতা সেটা হারিয়ে যাচ্ছে এর ফলে যেটা সমস্যার সিষ্টি হচ্ছে যে আমরা পুরোপুরিভাবে কৃত্রিমতা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছি এবং একটা যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছি যন্ত্রের উপর সমস্ত কিছু নির্ভরশীল আমাদের খুব একটা বেকায়দায় ফেলে দিচ্ছে ভবিষ্যতে এর ফলে কিন্তু নানারকমভাবে সমস্যা হতে পারে বলে মনে হয়